আমার প্রিয় বিষয়বস্তু হলো বই পড়া এবং আমি বই পরতে খুবই ভালোবাসি কিন্তু একই ধরনের বই সারা জীবন পড়লে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে সেই জন্য একই ধরনের বই আমি সারা জীবন ধরে পরতে চাই না এবং যেই বইগুলো খুবই ভালো লাগে আমার এবং পোত্তে তার মধ্যে অনেক কিছু ভালো বিষয় অনেক কিছু নানা র ধরনের জানার কিছু থাকে নানা ধরনের জানার বিষয় থাকে সেই বইগুলোই আমি বারবার পড়ি আর সম্প্রতি আমি কপালকুণ্ডলা নামে একটি বই পড়েছি বা এখনো পড়ছি সেই বইটি আমার খুবই ভালো লেগেছে এবং সেই বইটিতে সাধারণ জ্ঞান সম্পর্কে বা অনেক কিছুই তাতে লেখা আছে যেটি পরতে আমার খুবই ভালো লাগছে বা লেগেছিলো সেই জন্য সেই বইটি আমি সম্প্রতি পড়েছি